আমার ইচ্ছা আছে বলেই আমি সেলুনে কাজ করি এবং সেলুনে কাজ করতে আমাকে খুব ভালোও লাগে ওই জন্যই তো হাতের কাজ শিখেছি ইচ্ছা আছে বলেই তো হাতের কাজটা আমি শিখেছি আর এই ইচ্ছার জন্যই আমাকে কাজ করতে করতে খুব উৎসাহ দেয় এবং খদ্দেররাও খুব ভালো আমাকে এসে বলে যে এটা কর ওটা কর আমি তাদের মনের মতো কাজটা করি বলে আমার খুব ভালো লাগে যে কোনো দিন তারা খারাপ কাজ বলেনি আমাকে কোনো দিন বলেনি যে এটা করতে বলেছি ওইটা হয়ে গেছে যে চুলটা এরকম করে কাটতে বলেছি অন্যরকমভাবে চুলটা কাটা হয়ে গেছে সেরকম কিছু বলেনি আমি মনের মতো করে তাদের খুব কাটি তাই তারা খুব উৎসাহ দেয় আমাকে